পশ্চিম বর্ধমান জেলার দর্শনীয় স্থানগুলির মধ্যে প্রধান হল মাইথন ড্যাম এখানে বোটিংয়ের সুবিধা রয়েছে এখানে বোটিংয়ের মাধ্যমে জল ক্রিয়া করা সম্ভব এছাড়াও এটি একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তাই জলবিদ্যুৎ উৎপাদনের কীভাবে হয় বা তার সম্পর্কে জ্ঞান লাভ করার যথেষ্ট সুযোগ রয়েছে এছাড়াও এখানে একটি সুন্দর ছোট্টো পার্ক রয়েছে এবং এখানে সেখান প্রচুর মূর্তি থাকায় সে পশুপাখি সম্পর্কে বাচ্ছাদের জানার জন্য যথেষ্ট সুযোগ রয়েছে এখানে পরিযায়ী পাখিরও আনাগোনা দেখা যায় এছাড়াও ঘাঘরবুড়ি মন্দির আমাদের আসানসোল সংলগ্ন এলাকায় আর একটি দর্শনীয় স্থান এখানে ভক্তরা পুজো অর্চনা করে থাকেন এবং বিশ্বাস আছে এটি হিন্দুদের একটি পবিত্র স্থান এছাড়াও দুর্গাপুরের সেচ বাঁধটি যথেষ্ট মনোরম এবং জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে আমাদের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরটি আসলে দেবী চৌধুরানীর গড় হিসাবেও পরিচিত এখানে দেবী চৌধুরানীর গুহাটিও বর্তমানে খুঁজে পাওয়া গেছে যদিও আর্কিওলোজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এটিকে বর্তমানে জনসাধারণের জন্য বন্ধ করে রেখেছে এবং তাদের কার্যকলাপকে চালিয়ে যাচ্ছে রিসার্চমূলক কার্যকলাপকে চালিয়ে যাচ্ছে এছাড়াও বার্নপুর সংলগ্ন অ্যারোড্রমে বর্তমানে ইকোট্যুরিজমের ব্যবস্থা করা হচ্ছে এখানে বর্তমানে ইকোট্যুরিজমের জন্য ডেভলপের জন্য জমি অধিগ্রহনের কাজ চলছে আমাদের এছাড়াও এখানে প্রাকৃতিক দৃশ্যাবলী অত্যন্ত মনোরম নদীর বিভিন্ন রকমের ক্ষয়কাজ এবং উপত্যকার ঘুমের দৃশ্য মনোরমভাবে উপভোগ্য হয়ে থাকে এছাড়াও আশেপাশের জেলায় প্রচুর পর্বত থাকায় পাহাড় থাকায় এখানে থেকে মূলত পুরুলিয়া জেলার যে সমস্ত ভ্রমনীয় স্থান সেগুলিতে যাওয়ার মূল স্থান হল এই আসানসোল আসানসোল হয়ে আপনাকে পুরুলিয়া যাওয়ায় জেলায় যাওয়ার সুবিধা রয়েছে এছাড়াও আসানসোল রেলওয়ে স্টেশন হল পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন যার মাধ্যমে আমাদের পশ্চিম বঙ্গের সাথে পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগ রাখার মূলস্থান